হ্যাঁ আমি বাঙালি হ্যাঁ ছোটবেলা থেকেই বাবা মার থেকে শুরু করে পরিবেশে সবার সাথে বাংলা ভাষাতেই বাংলাই শিখেছি বাংলা ভাষাতেই কথা বলেছি বাংলাতে আমাদের কোনও কোনও অসুবিধা ছিল না এখনও নেই তবে কি হ্যাঁ ইংলিশ আসার পরে ইংরেজিতে আমরা বিশেষ করে সম্মুখীন হয়েছি বিশেষ করে ইংলিশের ইংলিশে হওয়ার পরে বাংলা ওই লিখ পড়তে বা লিখতে একটু অসুবিধা বোধ হতো কিন্তু সেটা মানে বের করে নিতে বা করে নিতে আমাদের কোনো সমস্যা হতো না তার কারণ ছোটবেলা থেকে যেটা করে এসেছি সে অভ্যেসটা তো রয়েছেই সেই কারণেই আমাদের বাংলায় কোনও সমস্যা হয় না এখন পর্যন্ত আর বিশেষ করে সেরকম অসুবিধার সম্মুখীন এখনো হয়েও পড়িনি